আমাদের গ্রামের দিকে বিভিন্নধরনের সংবাদপত্র আছে যেমন আনন্দবাজার সংবাদ প্রতিদিন এছাড়াও গণশক্তি এইসমস্ত পেপারগুলো আসে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যেগুলো হয় একটা করে পেপার আমরা নিই কিন্তু বাকি সমস্ত পেপার পড়ার জন্য আমরা আমাদের লাইব্রেরির উপরে অনেকটা নির্ভরশীল কারণ এই লাইব্রেরিতে বিভিন্ন ধরণের পত্রিকা এসে থাকে এবং তার সাথে সাথে আসে কর্মক্ষেত্র বলে একটি পত্রিকা যেখান থেকে আমরা আমাদের বেকার ছেলে বন্ধুবান্ধব হ্যাঁ তারা বসে থাকি কখন কোন কাজের সুযোগ সুবিধা পাওয়া যায় সেইসমস্ত সুযোগসুবিধার খবরগুলো আমরা ওইখানে যেয়ে পেতে পারি বা পাই যার ফলে আমরা উপকৃত হই সঠিক সময়ে সঠিক কাজের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং বিভিন্ন এখন সরকারি প্রকল্প শুরু হয়েছে সেই প্রকল্পগুলো কবের থেকে হবে কবের থেকে শুরু হবে সেগুলোও আমরা পেপার থেকে জানতে পারি এবং দৈনন্দিন যেসমস্ত ঘটনা অর্থাৎ আমাদের গ্রামের ঘটনা আমাদের শহরের ঘটনা বাইরের ঘটনা বিদেশের ঘটনা এইসমস্ত খবরের খবরা খবর আমরা পেয়ে থাকি আমাদের এই পত্রিকার থেকে তাই পত্রিকা আমাদের দৈনন্দিন মানবজীবন গঠন করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের গ্রামে